খেলাধুলা মানুষের জীবনে একটা অত্যন্ত প্রয়োজনীয় অঙ্গ খেলাধুলা ছাড়া শারীরিক এবং মানসিক বিকাশ হওয়াটা সম্ভব নয় বিশেষত শহুরে অঞ্চলে এখন মানুষ মোবাইল কেন্দ্রিক হয়ে গেছে খেলাধুলা ভুলেই গেছে প্রায় কাজেই তাদেরকে আবার খেলাধুলোয় ফিরে আসতে হবে নিজের শরীরকে সুস্থ রাখার জন্য মনকে ভালো রাখার জন্য পুরুলিয়ার বিভিন্ন গ্রামে বিভিন্ন রকম খেলাধুলো হয়ে থাকে গ্রামের বাচ্চারা এখনও খেলাধুলার সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত তারা বিভিন্ন জায়গায় খেলতে যায় বিভিন্ন রকম খেলা খেলে এর মধ্যে একটা খেলা হচ্ছে পিট্টু খেলা এই পিট্টু খেলাটা হচ্ছে বাচ্চাদের মধ্যে এবং কম বয়সি ছেলেমেয়েদের মধ্যে খুবই বহুল প্রচলিত এবং খুব প্রিয় এই খেলাটা তাদের এতে কী হয় দুটো দল তৈরি করা হয় একটা দলের সদস্য বা একটা দলের একজন প্রতিযোগী বা একজন খেলোয়াড় সে যে পর পর ক্রমান্বয়ে আকার অনুযায়ী পাথরগুলোকে সাজায় আর অন্য দল তাকে ঘিরে থাকে আর তারই একজন অন্য দলের একজন সদস্য তাকে টার্গেট করে বল ছুড়ে মারে কিন্তু তাকে সেই বলকে নিজের গায়ে লাগতে দেওয়া যাবে না যদি লেগে যায় তাহলে সে আউট হয়ে যাবে এবং অন্য দল সুযোগ পাবে তো এইভাবে ওই বলের হাত থেকে নিজেকে বাঁচিয়ে সে যদি আকারগত ভিত্তিতে ক্রমান্বয়ে পাথরগুলো বা যে বস্তুগুলো থাকবে সেগুলোকে যদি সাজিয়ে নিতে পারে তাহলে সে বিজেতা হয়ে যাবে এইভাবে এই খেলাটা খেলা হয় এবং যদি আমরা গ্রামাঞ্চলে যাই তাহলে আমরা দেখতে পাব যে ছোটো ছোটো বাচ্চারা এই খেলাটাকে খুব ভালোভাবে উপভোগ করে তারা খুব আনন্দ পায় এই খেলাটা খেলে তারা যখনই বিকেল পড়ে তারা মাঠে একত্রিত হয় নিজেদের বন্ধুদের মধ্যে আলোচনা করে গ্রুপে ভাগ হয়ে যায় এবং এই খেলাটা খেলে এই খেলাটা তাদের বিশেষভাবে প্রিয় এখন শহরাঞ্চলেও বিভিন্ন স্কুলে এই পিট্টু খেলাটা খেলা হয়ে থাকে তবে আমার মনে হয় যে এখনও শহরের লোকরা খেলাধুলোর সাথে অতোটা অঙ্গাঙ্গীভাবে জড়িত নয় তারা খেলাধুলোকে খুব একটা পছন্দ করে না কিন্তু একজন ব্যক্তির ব্যক্তিত্ব বা শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখার জন্য খেলাধুলোটা হচ্ছে অত্যন্ত প্রয়োজনীয় তাই তাদেরও উচিত খেলাধুলোর সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে যাওয়া